খোলা জলে সাঁতার কাটার সময় যে জিনিসগুলি আমরা ফলো করবো সেগুলি হলো আমরা যখন কোনো নদী নদীতে সাঁতার কাটতে যাবো তখন নদীর স্রোতকে আমরা ফলো করবো দেখবো নদীর কত টা জোরে স্রোত আসছে কত টা জোরে জলের ঢেউ আছে বা কতটা গভীর সেই জল সেই নদী তো এগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো কেননা আমরা যখন নদীতে স্নান করতে যাবো অর্থাৎ সাঁতার কাটতে যাবো সাঁতার শিখতে যাবো বা কাউকে শেখাতে যাবো তখন যদি আমরা এই জিনিসগুলো না খেয়াল করি তাহলে আমরা যদি কাউকে সাঁতার শেখাতে যাই ওই সময় বড়ো দুর্ঘটনার খপ্পরে আমরা পড়তে পারি যেমন আমরা কখনও কোনো বাচ্চাকে সাঁতার শেখাতে গেছি এবং ওই সময় নদীর জলস্রোত প্রচণ্ড পরিমাণে বেশি এবার ওই সময় যে যাকে যে বাচ্চাকে আমরা সাঁতার শেখাতে গিয়েছি এবার দেখতে পাবো সেই বাচ্চাটি আহ ঠিকঠাক সাঁতার দিতে পারছে না বা আমরাও সেই বাচ্চাকে ধরে রাখতে পারছি না ফলে কি হবে বাচ্চাটি আমার হাত ছুটে জলের স্রোতে বেরিয়ে যেতে পারে বা আমরা নিজেরাও সেখানে জলস্রোতে ভেসে যেতে পারি তো এই জিনিসগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে তারপরে কতটা গভীর সেই জল নদী কতটা গভীর সেই নদী সেই জিনিসটাও আমাকে খেয়াল রাখতে হবে আমি যদি সেই জিনিসটা খেয়াল না রাখি তাহলে কী হবে হয়তো দেখা হলো আমি যখন সেখানে সাঁতার শিখতে গিয়েছি বা সাঁতার করতে গিয়েছি বা কাউকে শিখাতে গিয়েছি এবার জলে সে কোনো একটা বিপদে আমরাও পড়ে যেতে পারি সেই জলের গভীরতা না জানতে পারলে এছাড়াও বড় জলাশয়ে সাঁতারের সময় নানাারকম বাঁধা আসতে পারে যেমন পা নদীর পাড়ের যে পাথরগুলো থাকে সেগুলো পিচ্ছিল হয়ে গেছে শক্তিশালী অতিরিক্ত স্রোত থাকবে বা কী হবে মানে কোনো লতা পাতা দিয়ে হয়তো নিচে বাধা আছে বা পা অনেক জায়গাতে পাথরগুলোকে মানে নদীতে বাঁধ দেওয়া হয় বা জলাশয়ের চারপাশে বাঁধ দেওয়া হয় সেগুলোতে পা আটকে যেতে পারে তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখনই নদীতে বা বড়ো কোনো খোলা জায়গায় যাব এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা কোনো বিপদে পড়বো কি না তো বিপ বিপদের কোনো সম্ভাবনা আছে কি না সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে কেন আমি নিজেই এর আগে যখন স্নান করতে গেছি নদীতে তো যখন আমি নামলাম নদীতে সাইড দিয়ে অনেক পাথর ছিলো সেই পাথরগুলো ছিল একদম পিচ্ছিল পা পিছলে একদম ওখানে যে বাঁধ দেওয়া ছিল সেই তারের ভেতরে আমার পা আটকে গিয়েছিল এবার যখন তখন আমার ছেলে আমার সঙ্গে ছিল সে আমাকে হাত ধরে তুলে নিয়েছে এবং ওই জায়গার গভীরতাও আমার সম্প গভীরতা সম্পর্কেও আমার জানা ছিল না সে জায়গায় দেখলাম গভীরতাটাও বেশি আছে তো এখানে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম মানে আমাকে অন্য একজন হেল্প করলো বলে আমি তখন মানে ওই জায়গা থেকে বেঁচে চলে আসলাম তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে